হ্যাঁ কে হ্যাঁ কে হ্যাঁ বলছি হ্যাঁ বলুন কী দরকার

আমি তো নাচ গান দুটোই শেখাই তো আপনার মেয়ে কোনটা শিখতে ইচ্ছুক একটু বলবেন

হ্যাঁ দুটো একসঙ্গে পসিবল অবশ্যই কিন্তু একটা একটা করে শিখে তারপরে করলে আরও জিনিসটা ভালো হবে তো দুটো যখন শিখতে চাইছে অবশ্যই আমার কোনো অসুবিধে নেই

হ্যাঁ টাকা বলতে আমি যদি নাচ আর গান দুটো হয় হাজার টাকা হ্যাঁ হ্যাঁ মাসে হ্যাঁ হাজার টাকা আচ্ছা সেটা এবারে দেখেশুনে আমরা ঠিক করব সেটা সবটাই তো ফোনে বলাটা ইয়ে হবে না আমি যাই না আপনাদের বাড়িতে সেইটা দেখে করা যাবে হ্যাঁ ওগুলো তো অবশ্যই আমি প্রায় অনেক আমাদের পাড়ায় অনেক ধরনের প্রোগ্রাম হয় সেটাতেও আছি এবং অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত রয়েছি এবং আমি আজকাল নাচ করছি না অনেকদিন ধরে প্রায়ই দশ বছর এরকম হয়ে গেলো আমি শিখছি এবং শিখছি এখনও আমি শিখছি এবং শেখাচ্ছি দুটো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা এত কথা ফোনে বলাটা যাবে না তো আপনি মানে যতটুকু ফোনে বলা যাচ্ছে আমি বলছি আপাতত একটা ঘুঙুর কিনে রাখবেন কিছু নাচের পোশাক কিনে রাখবেন তাহলে অবশ্য হবে আর এখন গান শেখানোর জন্য সবথেকে যেটা দরকার হচ্ছে হারমোনিয়াম সেটা কিনে রাখবেন তাহলে আপাতত এখন হয়ে যাবে হ্যাঁ আপনারা বলুন কবে যাব আমার দেখুন আমার সবসময়েই প্রায় বিজি থাকি আর হচ্ছে বিকেলের দিক করে হলে আমার ভালো ভালো হবে এবার আপনারা দেখুন কখন বলবেন আর বিকেলের দিক করে হলে একটু ফাঁকা হবে আরেকটু কারণ ওই টাইমটাই ফাঁকা থাকি হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ